আমি কেনা বই পড়তে ভালোবাসি এবং ইলেকট্রনিক্স উপায়েও বই পড়তে ভালোবাসি কারণ আজকের দিনে মানুষ কাজের জন্য বিভিন্ন জায়গায় ছুটে চলেছে সব সময় তো বই ব্যাগে করে নিয়ে যাওয়া সম্ভব নয় অবসর টাইমে বাড়িতে বসে থাকলে ঘরে কেনা বইগুলো পড়া যায় কিন্তু যখন কোথাও বাইরে যাই তখন আমি গাড়িতে হাতে ফোন থাকে ফোনের মাধ্যমে বই পড়তে ভালোবাসি কারণ অনেকটা সময় ধরে জার্নি করলে শুধু শুধু গাড়িতে বসে থাকলে বোর লাগে তখন ফোনের মাধ্যমে একটু কিছু পড়লাম এখন প্রত্যেকটা মানুষের হাতেই ফোন থাকে তাই আমার মনে হয় বাড়িতে কেনা বই এবং ইলেকট্রিকস উপায়ে উভয় বই উভয় উপায়ে বই পড়া যায় এবং আমি উভয় উপায়েই বই পড়তে ভালোবাসি আমি অডিও বুকও শুনি শুনেছি